আমরা তো শহরে থাকি আমরা তো গ্রামাঞ্চলে থাকি না তাই জন্য করে আমার মামার বাড়িতে যখন যাই আমার মামারা গরু চাষ করে তাই জন্য করে আমার মামার বাড়িতে যখনই যাই তখনই ওই গরু নিয়ে মাঠে যাই মাঠে তো সবুজ ঘাস ভর্তি তাই জন্য করে গরুর খাওয়াতে নিয়ে যাই বেঁধে নিয়ে যাই ফের বেঁধে নিয়ে আসি মাটিতে থাকলে দুপুরবেলা ও সকালবেলা দিয়ে আসব দুপুরবেলা গিয়ে হচ্ছে গিয়ে পানি খেয়ে গিয়ে দিয়ে আসব আবার বি সন্ধে হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে গিয়ে নিয়ে আসবো গরুকে খুব ভালো করে পালন করি গরু চাষ করে মানে আর কখনও কখনও হচ্ছে কি মাঠে না নিয়ে গেলেও গলে বেঁধে রেখে দেয় বেঁধে রাখলে খাওয়ার দেয় এটা ওটা খাবার দেয় হচ্ছে গিয়ে আনাজ টানাজ কাটলে দেয় ফের ঘাস দেয় তারপর কে ওই খাদ দেয় খেতে আমরা তো অত জানি না আমরা তো গ্রামাঞ্চলে থাকি না আমরা তো শহরে থাকি ওই জন্য করে যে কটা মামার বাড়িতে থেকে যা যা দেখি তাই তাই বলছি ওই আবার হচ্ছে মাঠে তো সবুজ ঘাস হলে তখন ওরা খেয়ে আসলে সন্ধে বেলা দিতে লাগে না অল্প কুড় খড় দিলে বা খোল দিলে হয়ে যায় ওই জন্যই করে গ্রামাঞ্চলে অত তো ওদের হচ্ছে কি আর্থিক অবস্থা নেই ওই জন্য করে গরু চাষ করে ওই জন্য করে ঘাস টাস খায় অত খোল টোল খায় না তারপরে কি হচ্ছে আমাদের এই গ্রাম আমাদের শহরের দিকে নেই কেন সবুজ মাঠ আছে বড়ো ঘাস ভর্তি কিন্তু অতটা গ্রাম ও শহরে তো হচ্ছে যে গরু টরু দেখা যায় না খুব কম না বললি না আমরা এখানে সেখানে যখন যাই ঘুরতে টুরতে ঘুরতে টুরতে গেলেই গরু টরু এক দুট দেখতে পাই সবুজ ঘাস থাকে সেই মাঠে সেই মাঠে হচ্ছে কি দেখি আবার হচ্ছে আমরা তো এ ফের কোনো ঝড় টর হলে তখন তো ওই নোংরা জল টল হচ্ছে গ পড়বে সেই জল তো আমরা খাওয়াই না গরুর ভালো জল খাওয়াই তারপর কি ওই তারপরে গরু হচ্ছে কে গরুর মশা কামড়াবে বলে ওই জন্য করে মশারিও খাটিয়ে দিই তারপর কে ওই যে মেশলা গরুর যে মেশলাই করে খড় কুচে দেয় সেই মেশলার জল মেশলাটা ভালো করে ধুয়েও দিই না তো গরুর খেলে কিছু হবে তাই জন্য করে ওই করি তারপর কি ওই যে